এটা কি কলিঙ্গ রেস্টুরেন্ট বলছি কালকেই আমি একটা অর্ডার করেছিলাম পার্সেল তো ওটা আজকে কটার সময় আসবে ও আমি আরো কয়েকটা জিনিস অ্যাড করতাম কালকেরগুলোতে তো আমি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর এক প্লেট চিলি চিকেন হ্যাঁ আজকে আরও মানে আরও কয়েকটা জিনিস অ্যাড করতাম সেগুলো হচ্ছে দু প্লেট করে দেবেন দু প্লেট ফ্রাইড রাইস আর দু প্লেট চিলি চিকেন পানির কি পাওয়া যাবে চিলি পানির ঠিক আছে তাহলে এক প্লেট চিলি পানিরও কো দিয়ে দেবেন আর কোল্ড ড্রিংকসের কী কী আছে কত লিটারের আছে মানে কত লিটারের আছে আর প্রাইস কেমন পড়বে ও তাহলে একটা পাঁচশো লিটারের দুটো করে দেবেন ঠিক আছে আর ওটা কটার মধ্যে পাবো আমি ডেলিভারিটা হ্যাঁ একটু আগে করলে ভালো হয় সাড়ে সাতটার মধ্যে দিলে একটু বেটার হতো কারণ যে আমার রাত্রে আবার ট্রেন ধরার আছে হ্যাঁ ও কা আর বাড়িতে গেস্টও এসছে তাদেরকে আবার সার্ভ করে তারপর আবার যেতে হবে হ্যাঁ তাহলে আর কোনো ডিসকাউন্ট এত অনেক বিল হয়ে গেছে তো তার জন্য পাঁচশোর ওপরে বিল করলে তো একটা অফার পাওয়া যায় ডিসকাউন্ট হয় ও ওটা কত ডিসকাউন্ট পড়বে একটু ডিসকাউন্ট করে দেবেন ঠিক আছে